আমি একজন কৃষক আমি গাছপালা এবং শাক সবজি চাষ করতে ভীষণ ভালোবাসি আর গাছপালাগুলোকে যত্ন সহকারে ভীষণ আনন্দ সহকারে বড় করি গাছপালাকে জল দিই সার দিই দিয়ে অনেক বড় করি গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি গাছের আশেপাশে কোনো পশু পাখিকেও আসতে দিই না কারণ গাছগুলোকে যদি খেয়ে ফেলে গাছগুলো বড় হবে না আর গাছপালা বড় হলে দেখতে খুব সুন্দর লাগে সেই জন্য আমি গাছগুলোকে খুব সুন্দর করে যত্ন করে বড় করি আর যখন কাজের সূত্রে আমি কোথাও বাইরে যাই তখন গাছগুলোর আশেপাশে বেড়া লাগিয়ে দিই কারণ কোনো ছাগল বা গোরু যাতে না খেতে পারে গাছগুলোকে সেজন্য আমি গাছের আশেপাশে আমি বেড়া লাগিয়ে দিই আর না ওগুলো করার পরেও আমি বাড়িতে যদি আমার মা বা আমার দাদা থাকে তাদেরকেও আমি বলি যে গাছগুলোকে যত্ন নেওয়ার জন্য কারণ গাছগুলো যদি না যত্ন নেওয়া যায় তাহলে পশু পাখিরা খেলে গাছগুলোর ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য আমি মা বা আমার দাদা কাউকে গাছগুলোকে যত্ন নেওয়ার জন্য বলি